বলছি সুস্মিতা কাল কি তুই কোচিংয়ে যাবি কেন যাবি না কেন পড়া না করতে পারলে তো বকবেই নয়নদা তো ভালোই পড়ায় তুই যদি না পড়া করে যাস ফাঁকিবাজি দিস তাহলে কি করে হবে তোর ভালোর জন্যেই তো বলে নয়নদা ভালোর জন্যেই বলে যাতে তুই পড়াশোনায় ভালোভাবে করতে পারিস এখন তুই বুঝতে পারছিস না পরে যখন বুঝবি যে আমি স্যার আমাকে ভালোর জন্যেই বলছিলো পড়লেই ভালো হতো সে ঠিকই কিন্তু সে তো স্যার সবাইকেই বলে শুধু কি তোকে বলে আমাদেরকেও তো বলে আমরা কি বন্ধ করি আমরা তো তবু রোজ যাই যাবি না কেন সামনে পরীক্ষা চলে এসছে তুই যদি না যাস এবার মাঝখানে কোথায় টিউশনি পাবি তুই বল আর অন্য কেউ গেলে অন্য স্যার তোকে নেবেই বা কেন আর অন্য কোনো সেন্টারে নেবে না পরীক্ষার এক মাস বাকি আছে কালকে তো স্যার দেবে বলেছে সাজেশান কালকে চল তাহলে যা হই হবে দেখা যাবে ঠিক আছে যদি স্যার সাজেশান দেয় তোকে আমি তাহলে কালকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর কোনো পড়াগুলো পাঠিয়ে দেবো তুই সেটা সেই পড়াটা কোনো পড়া এ বছরটা তো করতেই হবে পরের বছর নয় তুই অন্য স্যারের কাছে কোচিং দিবি এই বছর তো নয়নদাকেই কাছেই যেতে হবে তোকে এক মাস বাকি আছে কোন স্যার লিবে তুই অন্য স্যারের কাছে যাবি স্যার বলবে তুই যে এখানে এলে কোনো কিছুই পারবি না ফেল করবি সে আমার দুর্নাম হবে দিয়ে নিলাম দিয়ে তুই ফেল করলি কোনো স্যার তোকে নিবে না নয়নদা ছাড়া অসময়ে তুই নয়নদার কাছে ভর্তি হয়েছিস এখন যদি বলিস অন্য স্যারের কাছে যাবো নেবে কেউ কেউ নেবে না ঠিক আছে দেখছি